হ্যাঁ মাছ ধরতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যার মধ্যে বলা যায় যে উপযুক্ত পরিবেশের অভাব আমার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো সময়ের অভাব আমি মাছ ধরতে চাই মাছ ধরতে আমার ভালোও লাগে কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না এটা আমার কাছে অনেক বড় একটা সমস্যা তাছাড়া আরও একটা ব্যাপার বলা যায় চার তৈরি করা হুইল সেটাকে যত্ন করে রাখা বা মাছ ধরতে চাইলেই তো হবে না সেখানে ভালো একটা জলাশয় থাকতে হবে যেখানে আমি মাছ ধরতে পারি তো এই সমস্য সম এই সমস্ত সমস্যাগুলো আমাকে ফেস করতে হয়েছে

তাছাড়া মাছ ধরতে গিয়ে কখনও ঘূর্ণিঝড় বা এই সমস্ত সমস্যার সম্মুখীন আমি হইনি তবে অনেক ক্ষেত্রে অনেকবার হ এ অন্যটা হয়েছে যে মাছ ধরতে গিয়ে বৃষ্টি চলে এসেছে এবং বৃষ্টি চলে আসলে তো সেভাবে আর মাছ ধরা যায় না তবে সেক্ষেত্রে আমি এটা বলব যে যদি মাছ ধরতে গিয়ে অসুবিধা হয় তো সেক্ষেত্রে কী কী অসুবিধা হতে পারে তার একটা আন্দাজ বুঝে তার প্রয়োজন মতো সামগ্রী সঙ্গে রাখা প্রয়োজন যেমন আমার ক্ষেত্রে আমি বলব যদি আমি এমন কোনো জায়গায় মাছ ধরতে যাই যেখানে বৃষ্টি আসলে সমস্যা হতে পারে সেকজ সেক্ষেত্রে প্রয়োজনীয় ছাতা বা এমন কিছু ব্যবস্থা করো যাতে বৃষ্টি হলে আমি মাছ ধরতে পারি সেখানে কোনো অসুবিধা না হয় আরও একটা ক্ষেত্রে আমি একটু জানি সেটা হলো যে যদি আমরা কোনো বড় ঝিল বা সমুদ্র কিংবা নদীতে মাছ ধরতে যাই সেক্ষেত্রে অনেক সময় আমাদের ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আমাদের সচেতনতা হিসাবে আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার মতো প্রয়োজনীয় যন্ত্রাদি সবচেয়ে প্রয়োজনীয় যন্ত্রাদির মধ্যে বিশেষ পড়ে যে রেডিও ব্যবস্থাটাকে যদি আমরা ঠিক মতো রাখি অর্থাৎ ব্যাটারি একটা রেডিও সেট এগুলো যদি সঙ্গে করে রাখি তাহলে আমরা আবহাওয়ার নির্দেশ সময় মতো পাব কিন্তু তা কিন্তু বর্তমানে প্রযুক্তির আরও উন্নতি ঘটেছে সেক্ষেত্রে আমার মোবাইল বা টেলিফোনের মাধ্যমেও যোগাযোগ রাখতে পারি সেক্ষেত্রেও এইটা যোগাযোগ রাখা সম্ভব তো এইভাবে এই সমস্ত সম প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যাগুলোর কথা চিন্তা করে আমাদের প্রয়োজনীয় তো ব্যব্ প্রয়োজন মতো ব্যবস্থা গ্রহণ করলে আমরা সঠিকভাবে মাছ ধরতে পারব আমাদের শখ মেটাতে পারব কোনো অসুবিধা নেই